আমার এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুশীলনের সাথে বিভিন্ন পেশা যুক্ত যেমন যাজক ফুলের দোকান মিষ্টির দোকান গাইড এবং অন্যান্য এই যাজকের কাজ হল মন্দিরের পূজা পার্বণ করা ও ভক্তদের প্রসাদ দেওয়া ফুলের দোকান থেকে ভক্তরা ফুল কিনে এনে মায়ের পায়ে দেন এবং মিষ্টির দোকান থেকে প্রসাদ এনে ঠাকুরের মন্দিরে দেওয়া হয় এই সময় এই ব্যবসার সাথে বিভিন্ন অনুশীলন করা হয় এবং তারা সাধারণ মানুষের মনের শান্তি ঘটায় একটা ধর্মীয় মন্দিরে বিভিন্ন ধর্ম ভক্তরা যখন আসে তারা বিভিন্ন মনোকামনা নিয়ে আসে এই মনোকামনা পূর্ণ হলে তারা মন্দিরে কিছু দান করেন যেমন সোনা দানা ঘন্টা এবং অন্যান্য সামগ্রী ফলে এই মন্দিরে দান থেকে দান থেকে সেই টাকা সাধারণ মানুষের উপর ব্যবহার করা হয় যেমন কিছু পথ শিশু